আমি আমার বাড়ির উঠোনে এবং ছাদে বেশিরভাগ গাছ লাগিয়ে থাকি কারণ আমার বাড়ির উঠানে অনেকটা জায়গা রয়েছে আমি সেইখানেই বেশিরভাগ গাছ লাগাই এবং ছাদে আমি কিছু ফুলের গাছ যেগুলো টবে করে লাগাই আমার বাড়িতে অনেক জায়গা থাকার কারণে বড়ো বড়ো ফুল ফলের গাছও হয়ে থাকে বেশিরভাগ আমি ফলের গাছই লাগাই কারণ আমরা সেখান থেকে অনেক ফল পাই সে ফলগুলো আমরা খাই এবং শাক সবজি শীতকালে আমি লাগিয়ে থাকি কারণ শীতকালে শাক সবজি লাগালে সেই শাক সবজি আমদের প্রতিনিয়ত কাজে লাগে আমাকে আর বাজার থেকে আর কিনে আনতে হয় না সেই কারণেই আমি বেশিরভাগ সময়েই কিন্তু গাছপালা কিনি এবং গাছপালা কিনে লাগিয়ে রাখি বাগানে বাগানও করি বাগানের যে সামনের জায়গাটা থাকে সে জায়গাটা অনেক বড়ো হওয়ার কারণে আমি শীতে সবজির গাছ গ্রীষ্মকালে কিছু লাউ ডাঁটা বা বেগুনের গাছ লাগাই এবং গির শীতকালেও বিভিন্ন রকমের পালং শাক বিভিন্ন ফুলের গাছ সিজন ফ্লাওয়ার এছাড়াও আম জাম লিচু কাঁঠাল পেঁপে এই ধরনের সবজির গাছ লাগানো থাকে কারণ ওই সবজিগুলো থেকেও আমরা কিন্তু প্রতিনিয়ত সবজি পাই বাজার থেকে আমাকে সবজিটা কিনতেও হয় না এবং ফলের গাছ থেকে আমরা ফল পাই বাজার থেকে অনেক ফল আমাকে কিনতে হয় না যেমন পেয়ারা কখনো কিনতে হয় না কাঁঠাল কিনতে হয় না এঁচোড় হয় সে এঁচোড়টাও কিন্তু আমরা সবজি হিসাবে পাই এবং পেঁপে থেকে পাকা পেঁপেও হয় প্রচুর পাকা কাঁচা কাঁচা পেঁপে আমরা সবজি হিসাবে ব্যবহার করি পাকা পেঁপে আমরা ফল হিসাবে খেয়ে থাকি যার ফলে আমার বাঠা বাগান করতে খুব ভালো লাগে